হ্যালো হ্যাঁ আমি হচ্ছে আমি নদিয়া থেকে কলকাতা যাবো আর কি তা এটা কি ওই টিকিট কাউন্টারের ক্লার্ক বলছেন না আমার জন্য বলতে দেখুন আমার চারটে টিকিট লাগবে আর কি আমি আমাদের নদিয়া থেকে আমরা কলকাতা যাবো তো এটা বাসেরই মনে হচ্ছে যে যেটুকানি সমস্ত থেকে শুনলাম তো কতো করে কি টিকিট পড়ছে আর ট্রেন ওখানে অবরোধ ছিলো আমাদের ট্রেনে যাওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যয় সাপেক্ষ বলে ব্যয় সাপেক্ষ কিন্তু ট্রেনে সেই তুলনায় একটু কম হবে সময়টাও কম লাগবে আমরা ভাবছি আর কি কি করলে ভালো হয় একটু যদি বাসের টিকিট আপনি করে দিতে পারবেন কি

হুম দেখুন ব্যাপারটা হচ্ছে তাড়াতাড়ি তো ঠিক আছে তাড়াতাড়ি তো ব্যাপার কিন্তু আমি তো আমার ফ্যামিলির সাথে যাবো তাই যেমন একটু কমফর্টেবেল ফিল করি ট্রেনে গেলে ঝাঁকুনি টাকুনি কম হবে ট্রেনে বাসে গেলে তো সমস্যা হবে একটু আর আমি আপনার কাছে নিজের মানুষের হয়ে জিজ্ঞাসা করছি যে কোনটাতে গেলে ভালো হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর আপনাকে পেমেন্ট কি ফোন পে গুগুল পে কীসে করতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ